আমার প্রিয় লেখক একজন নয় অনেকেই আছেন তাদের মধ্যে আছেন সত্যজিৎ রায় সুনীল গঙ্গোপাধ্যায় বুদ্ধদেব গুহ রাজশেখর বসু এবং আরো অনেকে সত্যজিৎ রায়ের লেখায় আমি বিজ্ঞানমনস্কতা আধুনিকতার ছোঁয়া পাই সুনীন গঙ্গোপাধ্যায়ের লেখায় আমি ব্যাপ্তি পাই বিভিন্ন আঙ্গিকের ছোঁয়া পাই বুদ্ধদেব গুহর লেখায় আমি নিজেই ভ্রমণ করি রাজশেখর বসুর সরস লেখায় আমি নির্মল আনন্দ পাই সত্যজিৎ রায়ের লেখা সব বই আমার পড়া তাই আলাদা করে কোনও বইয়ের নাম নিলাম না সুনীল গঙ্গোপাধ্যায়ের ছোটো গল্পগুলি বিশেষ করে আমার পছন্দ বুদ্ধদেব গুহর কোয়েলের কাছে একটু উষ্ণতার জন্য লবঙ্গের জঙ্গলে পড়েছি এখন পড়ছি মাধুকরী আমি একজন ব্যক্তি হিসাবে কোনো লেখকের বিভিন্নতাকেই প্রাধান্য দেব